যেহেতু আমরা ঘরের মধ্যে গ্যাস ওভেনে রান্না করি সেই কারণে গ্যাস সিলিন্ডার থেকে সব সময় আমাদের লক করে রাখতে হয় বাচ্চাদের থেকে একটু দূরে রাখতে হয় গ্যাস সিলিন্ডারকে গ্যাস সিলিন্ডার কখনও যাতে লিক কোথাও না হয়ে যায় সেইভাবে আমাদের সাবধানে কাজকর্ম কো